হ্যালো আমি সকালবেলায় আপনাকে এই নাম্বার থেকে ফোন করেছিলাম বুঝতে পারছেন আমার নাম রুমা দাস সকালবেলায় ফোন করলাম না আপনাকে আটটার সময় আসার জন্য সাড়ে আটটা বেজে গেল এখনও তো এলেন না তো আমার তো সময় হয়ে যাচ্ছে দাদা আমি বেরিয়ে যাব আমাকে তো বেরোতে হবে সাঁইথিয়া কলেজ মোড় থেকে বলছিলাম তো ওখান ওখান থেকে ওই বোলপুর হসপিটাল যাব তো আমার তো ডাক্তার দেখানোর সময় হয়ে গেছে আমার সময় নেওয়া ছিল ডাক্তারবাবুর সাথে হ্যাঁ আমাকে নটার মধ্যে পৌঁছাতেই হবে ও আপনার যদি এখন টোটো খারাপ থাকে তা আমি কী করব আমার তো কিছু করার নেই দাদা আমাকে তো বেরোতেই হচ্ছে ও আমি দুঃখিত আপনি আমি বেরিয়ে যাচ্ছি বলে ও আচ্ছা আচ্ছা না আপনি কিছু মনে করেন না দাদা ঠিক আছে কী করা যাবে বলো তো এখন কিছু করার তো নেই হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বেরিয়ে যাচ্ছি কিছু আসতে আর হবে না আপনাকে এরপর ঠিক আছে যখন অন্য টাইম আমি কোথাও যাব আপনাকে ফোন করব হ্যাঁ